কিছু মিষ্টির তালিকাগুলো হলো যেমন জিলাপি কাজু বরফি কাজু কাতলি হালুয়া রসগোল্লা কমলাভোগ রাজভোগ তারপর ল্যাংচা তারপর সন্দেশ পায়েস রসমঞ্জুরি রসমালাই আমিত্তি লাড্ডু চমচম ছানাপোড়া গজা ছানার জিলিপি ছানার ঝিল্লি কাঁচাগোল্লা সীতাভোগ লেডিকেনি লবঙ্গলতিকা হালুয়া মিহিদানা বোঁদের লাড্ডু বাদামের পাটালি আনারসা দুধ পকৌড়া বালুশাহি পান্তুয়া খাজা রসবালি দরবেশ মিহিদানা